আমার কিছু গুণ আছে বলে আমি মনে করি আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভালোবাসি যেহেতু আমি গৃহবধূ পাশের বাড়ি বৌদের যদি কোনো সমস্যা দেখি যদি তাদের বাড়িতে প্রচুর চেঁচামেচি হয় কেউ বলতে ভয় পেলেও আমি সেটা সাহস করে এগিয়ে যাই যদিও আমাকে কটু কথা শুনতে হয় তবু আমি মনে করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাই শ্রেয় এবং বাচ্চা ছেলেগুলো বাড়ির পাশে খেলতে খেলতে সবসময় এসে আমার কাছেই বসে থাকে আমি মনে করি বাচ্চাদিকে আমি যথেষ্ট ভালোবাসতে পারি বলেই তারা সবসময় আমার কাছেই থাকে